পশুপালনে কৃষকরা অনেক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয় হ্যাঁ সেগুলো তারা কাটিয়েও ওঠে যেমন চাষ করতে গিয়ে দেখা পশু চাষ করতে গিয়ে দেখা যাচ্ছে তাদের ঘরটা ভেঙে যায় কোনো ঝড় বৃষ্টিতে কোনো কিছু মানে ঝড়ের মাধ্যমে ঘরগুলো ভেঙে গেলে সেগুলোকে আবার ঠিক করার জন্য একটু পাকাপোক্ত ব্যবস্থা করতে হয় অনেক সময় অনেক পশুপালন করতে গিয়ে অনেক পশু মারাও যায় তার জন্য তাদের কী কী রোগ কী কী হয়েছে সেগুলো দেখার জন্য অনেক সময় অনেক কিছু চ্যালেঞ্জ মুখোমুখি পড়তে হয় সেগুলো কাটিয়ে উঠতে পারা যায় সেগুলো সবাই পারে অনেকে পারে না অনেকে পারে চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করতে বা কিছু কিছু দিনের জন্য দূরে থাকলে সেই সব পশুগুলো দেখাশুনা করার জন্য বাড়িতে যে বয়স্ক শ্বশুর শাশুড়ি বা স্বামী থাকে তারাও অনেক সময় দেখাশুনা করে আর আমি প্রাণী সংক্রান্ত কোনো খারাপ ঘটনার সম্মুখীন আমিও সম্মুখীন হয়েছি যেমন গরু অনেক সময় মানুষকে গুঁতিয়ে দেয় ষাঁড় যেগুলো হয় সেগুলোও আমার হয়েছে বা ছাগলও আছে শিং থাকে তাদের সেই শিং দিয়ে আমাকে মানে গুঁতিয়েও দেয় এগুলোই অনেক কিছু বিষয় পশুর থেকে খারাপ ঘটনার সম্মুখীন হতে হয় তার পরেও সেই সব পশুগুলো অনেক সময় মারা গেলে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়